হুগলি জেলার সর্বাধিক তাপমাত্রা হল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখানে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয় বললেই চলে এবং ঋতু হল গ্রীষ্মকাল আমি রুক্ষ্ম গ্রীষ্ম এবং প্রবল শীত অনুভব করেছি এই হুগলি জেলায় অভিজ্ঞতাটি ছিল খুবই বাজে যেমন রুক্ষ্ম গ্রীষ্মে বাইরে বেরনো অসম্ভবকর ছিল এবং প্রবল শীতেও বাড়ির মধ্যে থাকাও অসম্ভব ছিল এবং বাড়ির বাইরে বেরনো তো দূরের কথা আমি আমার জীবনে আবহাওয়ার পরিবর্তন দেখেছি বিভিন্ন বার যেমন প্রায়ই এগারো মিটার পার সেকেন্ড বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল এবং টোয়েন্টি ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট থেকে নাইন্টি এইট পয়েন্ট সিক্স পার্সেন্ট পর্যন্ত পরিবর্তিত হয় এনস্টেশনের চাপ ওয়ান জিরো জিরো সিক্স এইচপিএর থেকে নাইন নাইন জিরো এইচপিএ পর্যন্ত পরিবর্তিত হয়